আমার জীবনের বিশেষভাবে যুগান্তকারী খেলা খেলেছিলাম সেইদিন যে দিন আমাদের বিদ্যালয়ের সাথে আমাদের বিরোধী বিদ্যালয়ের একটি ক্রিকেট খেলা আয়োজন হয়েছিলো খেলাটির প্রস্তুতি প্রায় আমরা দশ থেকে বারো দিন ধরে নিয়েছিলাম যাতে সেইদিন কোনো মতে আমরা মাঠ ছেড়ে বাড়ি ঢুকতে না পারি দুই পক্ষ থেকেই দর্শক মাঠে ভিড় জমিয়েছিলেন তারা নিজের নিজের দলকে উৎসাহ দান করছিলেন খেলা সবেমাত্র জমে উঠেছিল খেলার শুরুতে আমরা ব্যাটিং নিই ব্যাটিং করে আমরা কুড়ি ওভারে একশো চৌষট্টি রানের ফলাফল দিয়ে দিই তারা যখন ব্যাটিং করতে নামে তাদের দুর্দান্ত কিছু প্লেয়ার এমন খেললো যাতে প্রথমেই তারা রানকে অনেকটা আগিয়ে নিয়ে গেল এরপর আমাদের জন্য চূড়ান্ত সময় শুরু হয়ে গেল সাথে সাথে আমাদের কিছু কিছু এমন বন্ধু যারা এত দুর্দান্ত বোলিং করলো সঙ্গে সঙ্গে তাদের কিছু প্লেয়ার আউট হল মাঠ ছেড়ে বাড়ি গেল পরে আমার পক্ষ থেকে ফিল্ডিংয়ে আমি এক যুগান্তকারী খেলা সেদিন খেলেছিলাম পর পর তিনটি ক্যাচ নিয়ে আমি ম্যাচটি আমার স্কুলকে আমার বিদ্যালয়কে জিতিয়েছিলাম